আমি আপনার একটি ক্যাব বুক করেছিলাম ক্যাবটি এখনো এসে পৌঁছোচ্ছে না তো সে ক্যাবটি কতোক্ষণে এসে পৌঁছোবে আমাকে কি জানাতে পারেন কারণ ক্যাবটি আমার খুব জরুরি দরকার আমি তো বলেছিলাম ঝাড়গ্রাম স্টেশনের কাছে খুব এসে তাড়াতাড়ি দাঁড়াবেন কিন্তু আপনি এখনো এসে পৌঁছোন নি তা আপনি কতোক্ষণে আসছেন আপনি কি আমাকে কিছু বলতে পারবেন যে আপনি কতোক্ষণে এসে এখানে দাঁড়াবেন